জলপাইগুড়ি জেলার জলবায়ু সব দিনেরই একটু শীতল হয় একটু ঠান্ডা হয় যেহেতু আশেপাশে দার্জিলিং জেলাটি আছে দার্জিলিং জেলাটি যেহেতু মাউন্ট এভারেস্টের খুবই কাছাকাছি সেই জন্য আমাদের এপাশের জেলাগুলিতে খুবই ঠান্ডা মানে সব দিনেরই শীতল আবহাওয়ার জন্যই থাকে এবং বৃষ্টিপাতও খুব বেশি হয় এইখানকার যে নদী দুটি আছে সেই নদী দুটিতে সব দিনেরই ভরাট নদী তো সেই জন্য আমাদের এখানে শীতল আবহাওয়ার জন্য মনোরম পরিবেশটাও খুব ভালো লাগে এছাড়াও বাণিজ্য উৎপাদন সবগুলি ভালো হয় আমাদের এখানে চা চাষটাও খুব ভালো হয় চা চাষটা ভালো হওয়ার জন্য এখানে চা চায়ের ব্যবসা ও বাণিজ্য দুটিই করে এছাড়াও এখানে যে ছোট ছোট সরকারি অফিস বা যে আদালতগুলি আছে সেগুলি তো মনোরম পরিবেশের জন্য অতটা গরম লাগে না এদিকে তবে অন্যান্য জেলাগুলিতে অনেকটাই গরম হয় শুনেছি বা দেখেওছি তা আমাদের এইখানে দৈনন্দিন জীবন সারাদিন কাজকর্মের মধ্যেই কেটে যায় এবং আমাদের এখানে আবহাওয়া সত্যি অন্যান্য জায়গাগুলির থেকে সত্যি ভালো